পশ্চিমবঙ্গের কিছু আকর্ষণীয় এবং ঐতিহাসিক স্থান যেটি পর্যটকদের কাছে এখনও অজানা রয়েছে যেমন সুন্দরবন বলতে হয়তো সবাই জানে সেটি দক্ষিণ চব্বিশ পরগণায় অবস্থিত কিন্তু তা নয় পশ্চিমবঙ্গে আরও দুটি সুন্দরবন রয়েছে তার মধ্যে একটি হল পুরুলিয়াতে রঞ্জনডিহি যোগমায়া সরোবর যেখানে আমি ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখতে পাবেন এবং আরেকটি হল উত্তর চব্বিশ পরগণার টাকিতে যেটি গোলপাতার অরণ্য নামে পরিচিত এছাড়াও রয়েছে পিয়ালী আইল্যান্ড এটি একটি সুন্দর দ্বীপ যেটি ক্যানিংয়ের কাছে অবস্থিত এছাড়াও রয়েছে কিতু কিছু ঐতিহাসিক স্থান যেমন আছিপুর এটি বজবজের কাছাকাছি হুগলী নদীর তীরে অবস্থিত একটি চাইনিজদের বসবাস এটি প্রথম ভারতবর্ষে চাইনিজদের একটি বড়ো কলোনি এছাড়াও রয়েছে চন্দ্রকেতুগড় যেটি বারাসতের দেগঙ্গায় অবস্থিত প্রায় দুহাজার পাঁচশো বছর আগে চন্দ্রকেতু বংশের ধ্বংসাবশেষ এখানে দেখতে পাবেন টেরাকোটার মন্দির এবং মুদ্রা তামার মূর্তি খনা মিহিরের ঢিবি এছাড়াও কলকাতার মধ্যমগ্রামে একটি সর্প উদ্যান আছে এটি উনিশশো সাতাত্তর সালে তৈরি হয়েছিলো এই উদ্যানে আস দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির সাপ যেমন কিং কোবরা পাইথন এছাড়াও বিভিন্ন প্রজাতির কুমীর এছাড়াও হুগলী জেলার এছাড়াও আপনারা একটি প্রবাদ রয়েছে যে মাছে ভাতে বাঙালি কিন্তু আসলে তা নয় বাঙাল পশ্চিমবঙ্গে মাছ বাদ দিয়েও অনেক খাবারের বৈচিত্র রয়েছে তার মধ্যে কিছু অজানা খাবার হল যেমন হুগলী জেলার গঙ্গারামপুরের রাবড়ি বিখ্যাত সেটা অনেক মানুষই জানে না রাবড়ি বিখ্যাত হওয়ায় কারণে এই গ্রামটির নামই রাবড়ি গ্রাম আবার পুরুলিয়ার শীতকালে বিশেষত প্রতি ঘরে ঘরে হয়ে থাকে পিঠে যেমন চিতাল চিতল পিঠে ভাপা পিঠে